আমার গ্রামীণ সমাজে লোকনৃত্য খুব জনপ্রিয় বৌ নাচ এখানে পুরুলিয়ার ছৌ নাচের মতো মানুষরা নানারকম সেজে নেচে নাচে এবং সেটা খুব ভালোই লাগে বিভিন্ন সমাজে বিভিন্নরকম নাচ দেখা যায় আমাদের সমাজেও মানুষেরা নাচ করে বিভিন্ন জায়গায় আনন্দ উৎসবে মেতে ওঠে মানুষ এটাকে উপভোগ করে কীভাবে না আনন্দ করছে নাচ করছে একটা বাজনা বাজছে তার সঙ্গে নাচছে এবং যে কোনো অনুষ্ঠান হলেই এক কাছে সমবেত হয়ে সবাই নাচে তখনও আনন্দ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে একসঙ্গে নৃত্য করে এতে তারা খুব আনন্দ উপভোগ করে যে কোনো অনুষ্ঠানেই সমাজের লোকেরা সবাই এক কাছে হয়ে এবং গোলভাবে আবার নানারকমভাবে সং সাজার মতো নাচ করতে খুব ভালোবাসে এছাড়া এখানে বাউল নাচও দেখা যায় খুব ভালো এই পূর্ব মেদিনীপুরে বাউল নাচ বৌমা বৌ নাচ লোকনৃত্য খুব ভালোভাবেই হয়